গত কয়েক দশক ধরে ভারতে যে বিভিন্ন চাকরির উন্নতি হয়েছে তাতে মানুষ নানান ধরনের কিন্তু চাকরিও পাচ্ছে এবং চাকরির পাশাপাশি তারা নিজেদের ইচ্ছে মতো কাজ করে যাচ্ছে তারা যে শুধুমাত্র সরকারি চাকরির আশাতেই বসে আছে তা কিন্তু নয় বা সরকারি চাকরি পাচ্ছে না বলে তারা কিন্তু আজও আর আশাহত হয়ে পড়ছে না তারা নিজের চেষ্টায় কিন্তু নিজের পায়ে দাঁড়াচ্ছে নিজের পায়ে দাঁড়ানো বলতে নিজেদের অর্থ উপার্জনের পথকে তারা পরিষ্কার করে তুলছে খুব ভালোভাবে যেমন প্রধানত পর্যটন যে শিল্প এই পর্যটনের ফলে পর্যটন শিল্প আরো উন্নত হওয়ার ফলে মানুষের ভ্রমণের ইচ্ছে যেমন বেড়েছে মানুষ যেমন ভ্রমণ করতে ভালোবাসছে তার সাথে সাথে যারা গাইড করে সেই গাইডের যে যুবক যুবতি রয়েছে তারাও কিন্তু এর থেকে অনেক উন ইনকাম বা অর্থ উপার্জন করতে পারে এর ফলে মানুষ কিন্তু সামনের দিকে অনেক এগিয়ে যাচ্ছে তাছাড়াও আমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে এই সোশ্যাল মিডিয়ায় যেমন ভালো দিক রয়েছে তেমন খারাপ দিকও রয়েছে কিন্তু আমরা ভালো দিকটা ধরেই হয়তো এগিয়ে যাবো সেইখান থেকেও কিন্তু মানুষ বিভিন্ন উপার্জন করছে যেমন ইউটিউব ইউটিউব তো বর্তমানে একটা বিরা বিরাট বড়ো প্ল্যাটফর্ম এনে দিয়েছে আমাদের সাধারণ ছেলে মেয়েদের জন্যে এখানে কেউ নিজেদের দৈনন্দিন জীবনের ভিডিও করে মানুষকে আনন্দ দিচ্ছে এবং তার সাথে সাথে তারা নিজেরাও অর্থ উপার্জন করছে এবং অনেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে কমেডিয়ান যে রোলগুলো সেই কমেডিয়ান রোল তারা করছে এবং ইউটিউবে তারা সেইগুলো ছাড়ছে তার ফলে মানুষকে তারা যেমন বিনোদন দিচ্ছে তেমন তার তাদের নিজেদের যে উপার্জনের পথ সেই উপার্জনের পথকেও কিন্তু তারা পরিষ্কার করছে এবং ভ্রমণকারী যারা যেমন ধরুন কেউ হয়তো ইউটিউবার বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে তারা এই ভিডিওগুলো আমাদের চোখের সামনে এনে দিচ্ছে আমরাও সেই সমস্ত ভিডিও দেখে উদ্বুদ্ধ হতে পাচ্ছি আমাদেরও ইচ্ছে মতন আমরা সেই জায়গায় অনেক সময় ঘুরতে চলে যাই যার ফলে তা আমাদেরও উপকার হয় এবং সাথে সাথে তারাও নিজেদের অর্থ উপার্জন করতে পারে এবং সামনের দিকে এগিয়ে যায় আর ভারতের বর্তমানে তরুণ তরিণীর তরুণ তরুণীরা তো জীবনে বিভিন্ন কাজ খুঁজঝে আজকাল আর কেউই বেকার থাকতে চায় না তারা সোশ্যাল মিডিয়াকে একটা অনেক বড়ো প্ল্যাটফর্ম করে নিজেরা সামনের দিকে এগিয়ে চলছে এবং আরো নানান কাজ তারা খুঁজে বেড়াচ্ছে এবং অনেকে হয়তো সেই কাজ করে সামনের দিকে এগিয়ে চলছে এবং অর্থ উপার্জনের একটা বড়ো রাস্তা তারা খুঁজে পেয়েছে